আমার কাছে একটি মোবাইল রয়েছে মোবাইলটি খুব সুন্দর স্ক্রিন টাচও খুব ভালো ক্যামেরাতে কি সুন্দর ছবি তোলা যায় এবং ব্যাটারিরও সার্ভিস বিখ্যাত ভালো মোবাইলের নেটওয়ার্ক অনেক ভালো আমি এটা চন্দ্রকোনা রোড থেকে কিনেছি